হ্যাঁ কি ব্যাপার হ্যাঁ ভালো আছি বল তোর খবর আরে ভাই জানিস তো আমার কথা কি বলবো বল এখন কাজে ব্যস্ত থাকি সেই সকাল দশটায় বেরোই রাত আটটা নটায় ফিরি তাপরে আবার হয় না ভাই কি বলবো বলতো মানে এই কাজ থেকে এসে আর সময় হয় না শরীরটাও ক্লান্ত লাগে এবং তাই বলছে রাত্রে শুয়ে পড়ি আবার সেই সকালে অফিস বল তোর কি খবর তাহলে ভাই ঘুরতে যাবি কোথায় যাবি আমার তো দুদিন হবে না ভাই আমার তো একদিনের ট্রিপ কর কোনো একটা আমার তো কেননা শুধু রবিবারেই ছুটি দেয় তো শুধু ছুটি পাই না আমি একদমই তো একদিনই ছুটি হবে আমার হ্যাঁ তাহলে ভালো ঘোরা টোরা সব ঘোরা হবে অনেকদিন বন্ধুর সথে দেখাও হবে তালে আমি তালে কে কে যাবে বল তালে আমি আর তুই আর ওই রাজদীপ আছে তো রাজদীপকে বলবি না তাহলে পাঁচজন হবে তো ওরাও তো ফ্রি ওরা হয়ে যাবে ওদের এক কাজ করে তালে আচ্ছা তুই কি ট্রেনে যাবি তো হ্যাঁ টিকিটটা আমি কেটে নেবো আচ্ছা ট্রেনে করে বকখালি ঠিক আছে হয়ে যাবে তালে এক কাজ কর তালে এক কাজ কর না বলছি তালে সবাইকে তুই বল ফোন টোন করে আর হুম সামনে হ্যাঁ সামনের সপ্তাহে প্ল্যান কর তবে শনিবারে আমরা ওই ঠিক রাতে সন্ধেবেলার দিকে বেরস সন্ধ্যেবেলার দিক করে বেরোবো ওখানে রাতে পৌঁছে যাবো তাপর ওখানে সারা দিন ঘুরে ঠুরে ওই রাতের মধ্যে ব্যাক করবো বুঝলি মানে যাতে রবিবার রাতে আমি ফিরে যাবো জাস্ট আমার বাড়ির মধ্যে তাহলে এক কাজ কর হুম বল বল বল আচ্ছা তুই তালে এক কাজ কর তুই বল আর এক কাজ কর তুই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোল বুঝলি গ্রুপসে গ্রুপে যারা যাবে তারা অ্যাড কর পাঁচজনকে আর তালে আমি পাঁচজনের টিকিটটা কাটছি আর আমাকে কনফার্ম হয়ে জানা ঠিক আছে আমি আজকে রাতের মধ্যে কাটছি টিকিটটা

হ্যাঁ তাহলে গ্রুপে অ্যাডটা কর ঠিক আছে সবাইকে হ্যাঁ রাখছি তালে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে